পুরুলিয়া অঞ্চলের ধর্মের মুখোমুখি সমসাময়িক যে চ্যালেঞ্জ তা কিন্তু সেভাবে আমরা লক্ষ্য করি না লক্ষ্য করেছি যে কুরমালি সমাজ রয়েছে সেই সমাজের কিছু মানুষ কিন্তু তাদেরকে সরকারের কাছে শিডিউল কাস্ট হওয়ার জন্য একটা দাবি রেখেছে সেই দাবি পূরণ করার জন্য তারা মাঝে মাঝেই ট্রেন বাসের অবরোধ করে থাকে এছাড়া সেভাবে পুরুলিয়া জেলাতে সেভাবে আমাদের ধর্মের মুখোমুখি কোনো সমসাময়িক চ্যালেঞ্জকে দেখতে হয়নি সেভাবে কোনো ধ্বংস দ্বন্দ্ব দাঙ্গা সেভাবে আমরা কখনো দেখিনি